আমি একটা পছন্দ করে খুব সুন্দর শাড়ি কিনেছিলাম সেটা আমার জন্মদিনে আমার ছেলে আমাকে উপহার দিয়েছিল কাপড়টা আমার খুব পছন্দ হয়েছিল বেশ মনের আনন্দে পরেছিলাম প্রত্যেকে নামও করেছিল আমার কাপড়টা খুব ভালো লেগেছিলো কিন্তু হয়েছে কী ঘটনাটা জানিস আমি যেই কাপড়টা কেচেছি ওমনি কাপড়টা প্রচণ্ড রঙ উঠেছে এবং কেমন গুটিয়ে ন্যাতা ন্যাতা হয়ে গেছে মনে হচ্ছে কাপড়টা আর কোনও দিন পরবো না এত বাজে হয়েছে কিন্তু কাপড়টা আমি সঙ্গে সঙ্গে দোকানে যাই ফেরত দিতে যাই কিন্তু দোকানদার সেটা ফেরত তো নিলই না উল্টে আমাকে অনেক অভিযোগ করে দিল কাপড়টা আমার এখন এমনই হয়েছে না পারি পরতে না পারি কিছু ব্যবহার করতে খুব বাজে কাপড়টা ড্রাই ওয়াশে দেওয়ার পরে আমি কিছুতেই কাপড়টা ব্যবহার করতে পারছি না কাপড়টা আমি খুব ঠকে গেছি কিন্তু এতো পছন্দের জিনিসটা যে আমি এরকম হয়ে যাবে আমি ভেবে উঠতেও পারিনি কাপড়টা আমার খুব খারাপ হয়ে গেছে এবার পরতেই পারি না এক কোণে রাখা আছে কিছু করার নেই